আমি সুধী বস্ত্রালয় থেকে বর্ধমান থেকে একটা শাড়ি কিনেছি তো শাড়িটি খুবই সুন্দর পিওর কটনের ওপরে শাড়িটি ডিজাইন কালার সত্যি খুব সুন্দর পরে খুব আরাম পাচ্ছি খুবই আরামদায়ক শাড়ি এই আমার শাড়ি যেই দেখছে সেই পোশংসা করছে আমার বান্ধবীদেরও খুবই পছন্দ হয়েছে আমি ভবিষ্যতে এরকম শাড়ি পেলে আবারও নেবো